পাখিটি আমার কাছে মানে কা ই ধরার একটা কারণ আছে কিন্তু পাখি আমি ভাত দিলাম ভাত খেলো কিন্তু পাখিটা ভাত খেয়ে উড়ে গেল তেমন আমার পাখিটা ধরার খুব ইচ্ছা আমার বাচ্চাকেও ভালোবাসে পাখি দেখে বাচ্চা কিন্তু আমি পাখি ধরার জন্যে অনেক রকমের খাবারও দিলাম খেলো কিন্তু পাখিটা আমি দূরেও গেলাম মানে খাবার দিয়ে দূরেও গেলাম কিন্তু পাখিটা তেমন খেতেও আসলো না কি তেমন আমি অনেক রকমের খাবার দিলাম খেয়েও পাখিটা খেতে থাকল কিন্তু আমি যেই ধরতে যাব সেই ও পালায় কিন্তু পাখিটা আমার ধরা মানে আমার বাচ্চার খুব ভালো লাগে এবার আমাকেও আমারও ভালো লাগে পাখি কিন্তু আমিও ধরার জন্য ইয়ে করি অনেক কিছু করি পাখিটা উঠোনে দিলাম কি আমার দাওয়াতেও দিলাম ভা খাবার দাওয়ায় তো আসবে না বাইরে দিলাম দাওয়াতেও অনেক কারণে আসে দাওয়াতে আসে না পাখি দোর খোলা থাকলে বাড়ির মানুষগণ না দেখলে ওরা খাবার দেখলে খাবার মানে খেতে ও আসে কিন্তু আমি বাগানেও চেষ্টা করি খাবার দেওয়ার জন্য বাগানে অনেক রকমের খাবার দিই যেরকম সবজিও খায় বাগানে ধরো ফল টল থাকলে ওরা অনেক রকমের ফল টল খেতেও চায় সেই ফল টলও আমি দিয়েও ফেলে রাখি কিন্তু খাবার জন্য কোনো মানে ভয় পায় পাখিরা মানুষের দেখে তো মানুষ ভয় পাখি তো ভয় পাবে তা অনেক রকমের খাবার দিলাম ইয়ে দিলাম পাখিটা ধরার জন্য খুব ভালো লাগে আমার স্বামীরও খুব ভালো লাগে মানে পাখি পাখিটা এত সুন পাখি দেখতেও কত সুন্দর মানুষের সব মানুষের পাখি ভালো লাগে ধরতেও ভালো লাগে কিন্তু পাখিটা ধরো আমি ই পাখিটার উড়ে গেল ফের আমি কী করে নিয়ে আসব পাখিটা আমি তারপর অনেকগুলো নানা ধরনের খাবার যেরকম গম চাল এইগুলো তো খায় পা দিলে তো পাখি খায় এবার ওইগুলো না খেলে ধরো রুটি আছে তারপর অনেক রকমের মানে যেরকম সবজি আছে সবজি ফল টল ওইগুলো খাওয়ার জন্য ইয়ে করে কিন্তু কিন্তু আরও অনেক রকমের খাবার আছে কিন্তু পাখিরা খেতে চায় না কিন্তু কিন্তু তেমন আমরা খাওয়ার অনেক রকমের চেষ্টা করি খাবার খাক আরও খাক পাখিরা খেয়ে আমি যেন পাখিটার ধরতে পারি খাবারে যেন এত মজে যায় যেন পাখিটা আমি ধরতে পারি কিন্তু পাখিটা তেমন ওরা মানে ওটা তো ভয় পাবে মানুষের দেখে এত মানে ওরা আমার এত খাবার দিয়েছে ও তো আমার ধরবে তেমন আমরা পাখি আমরা ভালোবাসি কিন্তু পাখিরা ওইটা বোঝে না মনে করে আমার ধরে কিছু করবে কিছু খাবে এইটাই মনে করে